আমাদের গ্রামে খারাপ অ্যাম্বুলেন্স সংযোগের কারণে অনেক প্রাণের সমস্যা হয়ে থাকে যেমন কখনো কোনো পেসেন্ট ইমারজেন্সি হসপিতালে নিয়ে যেতে হবে সেই কারণে অ্যাম্বুলেন্স খারাপ অ্যাম্বুলেন্সের কারণে সমস্যা হয়ে যায় সেই পেসেন্টকে ঠিক সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়া যায় না এবং অনেক সময় গর্ভবতী মহিলাদের হয়তো হসপিতালে নিয়ে যাওয়াটা খুবই জরুরি সেই সময় খারাপ অ্যাম্বুলেন্সের কারণে তাদের অনেক প্রবলেম হয়ে থাকে তারা অনেক অসুবিধার সম্মুখীন হয়ে পড়েন এবং কোথাও কোনো রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হলে সেই অ্যাক্সিডেন্ট পেসেন্টকে খুব জরুরি হসপিতালে নিয়ে যাওয়াটা জরুরি এবং তখন খারাপ অ্যাম্বুলেন্সের কারণে অনেক সময় অনেক পেসেন্ট রাস্তাতেই মারা যায় তো এই ধরনের সমস্যাই হয়ে থাকে খারাপ অ্যাম্বুলেন্সের কারণে